ধন্যবাদ কাকু আপনি না থাকলে হয়তো আজকে রাতে আমি বাড়ি আসতে পারতাম না আমার তো ভীষণ ভয় লাগছিল রাস্তায় একাই দাঁড়িয়েছিলাম আপনি হঠাৎ করে আপনার টোটোটা নিয়ে এলেন আমার কাছে খুবই ভালো লাগল আপনার মতন মানুষ এই পৃথিবীতে এখন অনেকই কম আছে যারা মেয়েদেরকে নিজের মেয়ের নজরে দেখে সুরক্ষিতভাবে তার বাড়ি পৌঁছে দেওয়ার চিন্তা করে অন্য আপনার জায়গায় যদি অন্যজন হতো আমার সাথে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত আজকে কিন্তু আপনি এতটা ভালোভাবে নিয়ে এলেন মনে হলো না যে আমি একটা একটা ড্রাইভার টোটো ড্রাইভারের সাথে নিজের বাড়ি আসছি মনে হলো যে আমি আমার খুবই ক্লোজ কাকু বা বাবার সাথে বাড়ি আসছি আপনি এত ভালোভাবে গুছিয়ে আমাকে বলছিলেন যে রাত হলে মা কারও বাড়িতে থেকে যাবে দয়া করে কিন্তু এত রাতে বাড়ি ফেরার চেষ্টা করবে না এখনকার দিনকাল খুবই খারাপ আর আপনার কথাবার্তা সত্যি কাকু আপনি এমন করে কথা বলছিলেন মনে হচ্ছিল না যে আমি আপনার সাথে ফার্স্ট টাইম দেখা হলো বা আপনি একটা টোটো বা টোটো চালান মনেই হয় না মনে হচ্ছিল আমি আমার বাবার সাথে বাইকে করে বাড়ি ফিরছিলাম সত্যি কথা আপনাদের মতন মানুষ এখন এই পৃথিবীতে অনেকই কম আছে ধন্যবাদ আপনাকে যে কীভাবে ধন্যবাদ জানাব আমি ভেবে পাচ্ছি না আশা করি আপনি আপনিও আমার সাথে এসে খুবই ভালো মনে করেছেন আর আপনার যে আমি হেল্পটা জীবনেও কোনো দিন ভুলতে পারব না খুবই ভালো লাগল ধন্যবাদ আজকের দিনটা আমি সারাজীবন মনে রাখব আর আপনার সাথে নেক্সট টাইম দেখা হলে শিওর আপনাকে আমি একটা খুব ভালো উপহার দেবো যেটা আমি উপহারটা দিয়েও থ্যাংক ইউ বলতে পারব না কিন্তু দেওয়ার চেষ্টা করব আপনাকে